বাংলা ভাষা বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা কারণ আমি যখনই জন্মেছি জন্ম থেকেই কিন্তু এই বাংলা ভাষা শিখেই এখনও অবধি বড় হয়েছি এই বাংলা ভাষা কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সবাই কিন্তু এই বাংলা ভাষা নিয়েই কিন্তু বড় হয়েছে এবং এই বাংলা ভাষা নিয়েই আজকে তাঁরা দেশ জুড়ে বিখ্যাত হয়েছেন দেশ কেন গোটা বিশ্ব জুড়ে তো আমাদের এই বাংলা ভাষার গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ এই বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট গুরুত্ব পেয়েছে কিন্তু আজ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার যথেষ্ট পরিমাণে গুরুত্ব পাচ্ছে না কারণ বাংলা ভাষার জায়গায় আজকে অন্যান্য ভাষা যথেষ্ট পরিমাণে গুরুত্ব পাচ্ছে তাই বাংলা ভাষাকে আরও প্রভাবিত করতে আমাদের অন্যান্য ভাষার ব্যবহার খুব কত কমাতে হবে কারণ অন্যান্য ভাষা যতটা না ব্যবহার হচ্ছে বাংলা ভাষা তার থেকে কম ব্যবহার হচ্ছে এর ফলে বাংলা ভাষার যে বিকাশকে অন্যান্য ভাষার তুলনায় প্রভাবিত করা যাচ্ছে না এবং তাই বিভিন্ন ভাষার থেকে বাংলা ভাষাকে আগে গুরুত্ব দেওয়া উচিত